বাইক বাইক চালালে মানুষের জীবনে যেখানে খুশি যেতে পারে যখন ইচ্ছা হয় যেতে পারে কোনো বিপদ আপদে পড়লে চলে যেতে পারবে কোনো দূর স্থানে কোনো দূর স্থানে চলে যেতে পারবে বিপদ আপদ পড়লে বাইক চালালে অনেক সুবিধা আছে বাজার কোনো বাজারে যাওয়ার প্রয়োজন পড়লে হঠাৎ বাইক নিয়ে চলে যেতে পারবে কোনো কিছু কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন পড়লে বাইক নিয়ে চলে যেতে পারবে আর ভারতের ভূখণ্ড চারিদিক সমস্ত জায়গায় বাইক নিয়ে যেতে পারবে বাইক নিয়ে নানান জায়গায় ঘুরতে পারবে কোনো এমারজেন্সি কোনো প্রবলেম হলে বাইক নিয়ে যেতে পারবে